পশ্চিম বর্ধমান জেলায় বিনোদনের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে এখানে মাইথন ড্যাম পর্যটনের প্রথম উপভোগ্য বিষয় জায়গা এছাড়াও রয়েছে ঘাগরবুড়ি মন্দির লামিয়া পার্ক শতাব্দী পার্ক এই পার্কগুলিতে অর্থের বিনিময়ে প্রবেশমূল্য ধার্য করা আছে এবং এখানের বিনোদনমূলক কার্যকলাপের জন্য সময় কাটানো যেতে পারে এছাড়া রবীন্দ্র ভবন নামক প্রেক্ষাগৃহে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছর ধরে উদযাপন হয়ে থাকে এখানে খেলাধূলারও যথেষ্ট সুযোগ রয়েছে যেমন ক্রিকেট গ্রাউন্ড ফুটবল গ্রাউন্ড পোলো গ্রাউন্ড প্রভৃতি খেলার মাঠে সারা বছর ধরে খেলার কাজ খেলাধূলা হয়ে থাকে ক্রিকেট ফুটবল ছাড়াও এখানে সাঁতার ভলিবল টেনিস প্রভৃতিরও ব্যবস্থা রয়েছে এখানে সকল শিশুদেরকে শিক্ষা প্রদানের ব্যবস্থা হয়ে থাকে এবং আশেপাশের অঞ্চলে ক্রীড়ার যথেষ্ট উন্নতি সাধন হয়ে থাকে